পর্যটকদের সাথে কথাবার্তা বলতে বা যোগাযোগ করতে আমার খুব ভালো লাগে কারণ তারা সবাই অন্যান্য স্থান থেকে এসছে এবং তাদের নিজস্ব একটা অভিজ্ঞতা আছে সে সব অভিজ্ঞতা আমার কাছে মনে হয় শুনলে জ্ঞান আরও প্রসারিত হয়